আমার প্রিয় রেস্টুরেন্টে যে খাবারগুলি আমি অর্ডার করেছিলাম সেইগুলো আমি ফোনপের মাধ্যমে পেড করে দিয়েছি কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার সুইচ টেপা হয়ে গেছিল তো সেটা ক্যান্সেল হয়ে গেছে তো আমি টাকাটা যেহেতু পেড করে দিয়েছি আমি টাকাটা ফিরে পেতে চাই তার জন্য কিছু ব্যবস্থা করুন